আমি আঁকার সময় আঁকার জন্য যে সরঞ্জামগুলো ব্যবহার করতে পছন্দ করি সেগুলি হল একটি বোর্ড সাদা আর্ট পেপার এবং আমার প্রিয় ব্র্যান্ডগুলি হল ক্যামেল ক্লাসমেট তারপর আরও অনেক ব্র্যান্ড আছে যেগুলির কালার কালার কম্বিনেশনগুলো খুব ভালো আর কালার কম্বিনেশ অনেক কালার পাওয়া যায় সেই এগুলোতে প্যাটেলকো তারপরে রং তুলি বা জল রং এইগুলি আমি ব্যবহার করে থাকি এবং এগুলি আমাদের পার্শ্ববর্তী দোকান থেকেই আমরা পেয়ে থাকি আমাদের অঞ্চলের অনেক বই খাতার দোকান সেগুলি থেকেই আমরা পাই এগুলি আউট সাপ্লাই বলতে আমি মনে করি যে স্টেশনারি অনেক যা জিনিসপত্র আছে যেগুলির যেগুলির জন্য আমরা দূর দূরান্ত থেকে নিয়ে আসি কিন্তু আমাদের এই এলাকায় এগুলি পাওয়া যায় সেগুলি থেকেই আমি সংগ্রহ করে আমি আমি ড্রয়িং করি এবং ড্রয়িং করতে আমার খুব ভালো লাগে এই কারণেই যে মনের মনে যে আঁকাগুলো আমাদের ভাসে সেগুলোই আমি ফুটে তুলতে ভালোবাসি সেগুলি খাতার মধ্যে ফুটিয়ে তুলতেই ভালোবাসি এবং আমার মনের থেকেই আমি আঁকি